হ্যাঁ আমার এখানে বিদ্যুৎ চব্বিশ ঘন্টাই থাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে বিভিন্ন কারণে বিভিন্ন ঋতুতে আমার জীবন কীভাবে আমার জীবনে কীভাবে প্রভাবিত হয় তার কারণ হলো বিদ্যুৎ যতক্ষণ থাকে ততক্ষণ আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি বর্ষার সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে সারাদিন আলোও জ্বলে না বাতিও এই ফ্যানও ঘো ইয়ে চলে পাখাও চলে না তার ফলে আমাদের খুবই কষ্ট হয় এমনকি ছোট বাচ্চাদেরও কষ্ট হয় রান্না করতে পারি না আমরা রান্না করতে পারি না বই পড়তে পারি না টিভি দেখতে পারি না বয়স্ক মানুষরাও টিভি দেখতে পারে না বই পড়তেও পারে না তারা নানান রকমভাবে তাদের ইয়ে করতে অসুবিধা হয় শুতে বসতে আমরা পারি না যেহেতু মশার সেই সময় খুবই উপদ্রব হয় যার ফলে মশার তেল নিব লাগাবার ব্যবস্থাও আমরা করতে পারি না